আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় সামাজিক বা সাংস্কৃতিক রীতি বা প্রথা অনেক কিছু চালু আছে যেমন বিয়ে পুজোআর্চা এরকম রীতি যেমন বিয়ে বিয়ে একটা এমন একটা সামাজিক নিয়মে হয় যেমন একটা একটা জাতি জাতিভেদে বিয়ে যেমন হিন্দু জাতিতে হিন্দু জাতিতে হিন্দু জাতিদের মানুষের সাথে হিন্দু জাতিরই বিয়ে হবে যেমন বৈষ্ণবের সাথে বৈষ্ণব ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণ সদগোপের সাথে সদগোপ মাহিষ্যদের সাথে মাহিষ্য তো এই নিয়ম কিন্তু আলাদা আলদা প্রত্যেকটা প্রত্যেকের প্রত্যেকের প্রত্যেক জাতির নিয়ম আলাদা আলাদা যেমন হিন্দুদের নিয়ম আলাদা মুসলিমদের নিয়ম আলাদা খ্রিস্টানদের নিয়ম আলাদা যেমন হিন্দুদের রাত্রে বিয়ে হয় মুসলিমদের দিনের বেলা বিয়ে হয় তো এরকমভাবে প্রতিটা প্রত্যেকটা কাজ ধর্মের নিয়ম আলাদা ধর্ম জাতির অনেক নিয়ম নিয়ম মেনে বিয়ে হয় তো প্রত্যেক জনই প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা হয় ওই যেমন যেমন আমাদের হিন্দু ধর্মেরই জাতির জাতি ভাগ আছে যেমন প্রত্যেকটা জাতির প্রত্যেক রকম নিয়ম আছে তারপরে হিন্দু জাতিদের কেউ মারা গেলে তাদের হিন্দু জাতিদের যেমন কেউ মারা গেলে তাদের নখ চুল কাটতে হয় তবে তারা শুদ্ধ হয় না হলে তারা শুদ্ধ হয় না হ্যাঁ তারপরে পুজোআর্চা যেমন হিন্দু জাতিদের অনেক রকম পুজো আছে প্রত্যেকটা পুজোর নিয়ম আছে দিনক্ষণ আছে সব কিছুতে সব কিছুটা নিয়ম মেনে হয় যেমন পুজো হয় যে পুজো হয় কালী পুজো হয় রাত্রিবেলা লক্ষ্মী পুজো হয় দিনেরবেলা এই রকম প্রতিটা পুজোতে নিয়ম আছে নিয়ম আছে সময় আছে সব কিছু নিয়ম সময় মেনেই এই সব কিছু করতে হয় হয় তারপর প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম সব কিছুর আলাদা আলাদা একটা ধর্মর একটা নিয়ম আছে প্রত্যেকটা জাতির নিয়ম আছে যেমন হচ্ছে সব কিছুতে একটা নিয়ম মেনে করতে হয়